না আমার মতে ত গ্রামাঞ্চলে তরুণ প্রজন্মদের জীবনসঙ্গী বলতে সমস্যা হয় না কারণ মানছি যে আজকাল লোকেরা বেশি শহরে থাকতে বেশি পছন্দ করে যেহেতু শহরের প্রযুক্তিগত উন্নতির জন্য তারপরে তাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে এবং তাদের যে ছোটখাটো জায়গার মধ্যেই সব কিছু পাওয়া যায় অর্থাৎ যা দৈনিক জীবনে দরকার সেগুলি তাদের শহর এলাকার লোকেরা খুব সহজেই হয়তো হাতের সামনে পেতে পারে কিন্তু গ্রামাঞ্চলে সে জায়গায় দেখতে গেলে লোকেদের অনেক দূর দূর যেতে হয় এমনকি তাদের দৈনিক যে খাওয়ারের জন্যই সবজি বাজার পর্যন্ত সেগুলোও নাকি খুব দূরে দূরে হয় তরুণ প্রজন্মের জীবনসঙ্গী পেতেও এখনকার দিনে গ্রামের লোকেরাই তাদের এক গ্রাম পরে বা দুগ্রাম পরে রাস্তা যেতে যেতে তারা তাদের জীবনসঙ্গী হয়তো খুঁজে নিচ্ছে কারণ এমন তো নয় যে আজকাল এখন ফেসবুকের যুগ আছে তো জীবনসঙ্গী পেতে হয়তো বেশিরভাগ হয়তো কারো অসুবিধেই হয় না এবং গ্রামের ছেলেরা তো হ্যাঁ এদিক দিয়ে খুবই ওস্তাদ যে তারা সহজেই মানে এক গ্রাম থেকে পাশের গ্রামে ঠিক যোগাযোগ করে ফেলে এবং তাদের জীবনসঙ্গীর কোন অভাব হয় না এবং তরুণ প্রজন্মের ক্ষেত্রে তো এখন তো হয়ই না আজকালের যা যুগ চলছে আধুনিক যুগে তো সেগুলো তো মানে খুব দেখতেই কম পাওয়া যায় যে আজকাল গ্রামাঞ্চলে যে তরুণ প্রজন্মের উপর জীবনসঙ্গী পেতে পায় না এবং তারা আজকাল এমনকি শহরে এসেও পড়াশোনা করছে এবং সেখানেও হয়তো তারা তাদের জীবনসঙ্গীকে পেয়ে যেতে পারে